আমি একবার আমার বন্ধুদের সাথে স্কুল থেকে ঘুরতে গিয়েছিলাম বোলপুরে তখন বোলপুরে যেয়ে আমি বি অনেক বড়ো বড়ো ভাস্কর্য্য দেখেছিলাম যেমন শৈলজানন্দের তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের কাজী নজরুল ইসলামের নানারকম কবির নানারকম ধরনের ভাস্কর্য্য দেখেছিলাম দারুন দারুন ছবিও ছিল যারা এঁকেছিলো তো আমি সেইখান থেকেই ওই ভাস্কর্য্যের প্রতি আকৃষ্ট হয়েছিলাম তারপর ভেবেছিলাম বাড়িতে এসে যে ওগুলো আমি কি বানাতে পারব না বা কিভাবে বানাব ওইখান থেকে আমি শুরু করি ভাস্কর্য্য আঁকার বা চিত্র আঁকার সেখান থেকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্র এঁকেছি নজরুলের চিত্র এঁকেছি তারপর নানারকম অয়েল প্লাস্টেড এইসবও শেখার চেষ্টা করেছিলাম ওইখান থেকে আমি তো আমি যখন বোলপুর গিয়েছিলাম ওইখান থেকে আকৃষ্ট হয়েছিলাম এই ভাস্কর্য্যের শৈ শৈপ শৈল্পিক গঠনের প্রতি